পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা এটা আপাতকালীন দৃষ্টিতে অনেকটা এগিয়ে রয়েছে তো এখানের রেলপথ এই এক দশকে মোটামুটি খুবই উন্নতির দিকে যাচ্ছে আগে যে রেল স্টেশনগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল সেগুলো এখন আপগ্রেড হয়েছে ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিভিন্ন রে এ আমাদের পশ্চিমবঙ্গের রেলপথের রেলের সাথে কানেকটিভিটি যে দূরপাল্লার ট্রেনগুলো যায় হাওড়া শিয়ালদা থেকে তো সেগুলো এখন খুব দ্রুত সার্ভিস দিচ্ছে খুব তাড়াতাড়ি সময়ের ব্যব সময়ের ব্যবধানে ট্রেনগুলো চলছে এবং আমরা যদি সড়ক ব্যবস্থার কথা বলি বিশেষত কলকাতা কলকাতার ক্ষেত্রে যেহেতু অফিস টাইমে জনবহু জনসংযোগ বেশি হয় তার জন্য কলকাতা একটা সমস্যার মধ্যে থাকে এই সমস্যাগুলো পরিবহণ যোগাযোগ চলাচলের জন্য প্রায়ই জ্যামে পড়ে সেইটার থেকে পরিকল্পনা আরও সরকারকে বেটার করতে হবে যে কীভাবে দু লাইনে একটা যাওয়া এবং একটা আসা এইভাবে বাসগুলোকে ঘোরাতে হবে তাহলে কিন্তু এই যানজটগুলো আর হবে না তো আমাদের সড়কপথও খুব উন্নত হয়েছে আজকে দিল্লি হাইওয়ে মুম্বাই হাইওয়ে যেগুলো আছে সেগুলো খুব সুন্দর সিক্স লাইন রাস্তা তৈরি হয়েছে ঝাঁ চকচকে রাস্তা তৈরি হয়েছে এবং যে বিভিন্ন দূরপাল্লার রুটের বাসগুলো রয়েছে খুব সুন্দরভাবে যেতে পারে বিমানবন্দরও ভালো পরিষেবা হচ্ছে বিভিন্ন বন্দরের থেকে বন্দর যাওয়া খুবই সহজতর হয়ে উঠেছে